আমি সেইভাবে রান্না করিনি কোনো দিন এক দিন ফোন দেখে দেখলাম মাংসর রেসিপি দেখেছিলাম আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে এ মাংস মুরগির মাংস নিয়েছিলাম মাকে বললাম মা আজকে আমি রান্না করব মুরগির মাংস বাজার থেকে এক কেজি নিয়ে এসেছি নিয়ে আসার পর আমি সেটাকে ভালো করে ধুয়ে সেটাতে লেবু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রাখার পরে সেখা আমি পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা সব কিছু কুচিয়ে নিয়েছিলাম কুচিয়ে নেওয়ার পরে আমি এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছুটা নিয়ে আমি আলাদা আলাদা করে ভেজে লাল লাল করে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে এ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এ মাংসটাকে দিয়েছিলাম আমি তার আগে আলু কেটে ভেজে রেখেছিলাম সেই কাটা আলু ভাজাগুলো আমি দিয়েছিলাম দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপরে সেটা তোলার সেটা খুলে দেখলাম যে সেটা হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে সেখানটা থেকে খুব সুন্দর গন্ধ আসছে মাংসর গন্ধ উঠেছে বুঝলাম যে রান্নাটা হয়ে গিয়েছে তারপর সেটাতে আমি ধনেপাতা উপর থেকে ধনেপাতা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম দিয়ে সেটা নামিয়ে রাখলাম আমি তারপর বাড়ির সবাই মিলে সেটা খেলাম বাড়িতে সবাইকে খাওয়ালাম আমি প্রথমবার রান্না করেছি কোনো দিনও আমি রান্না করিনি আমার এটা দেখে অভিজ্ঞতা হয়েছে যে আমি সব সময় মা রান্না করে দেয় আমি খাই মায়ের হাতের রান্না খেয়ে খেয়ে আমি অভ্যস্ত হয়েছিলাম মা সে তখন আমি রান্না করি আমারও খুব ভালো লেগেছে সবাই খুব ভালো বলেছে এ আমি আমার রান্না খেয়ে সবাই যখন বলল খুব ভালো হয়েছে আমারও খুব ভালো লেগেছে আমার এটা অভিজ্ঞতা হয়েছে মা রান্না করে আমি খাই কিন্তু এবারে বুঝতে পারলাম যে রান্না করতে অনেক কষ্ট লাগে অনেক সময় লাগে